আমি আজ দুলমি দুর্গা মন্দির থেকে সকাল সাড়ে দশটায় একটি ক্যাব বুক করেছিলাম কিন্তু আমার স্থান পরিবর্তন হওয়ায় এবং ড্রাইভার আসতে দেরি করায় আমি আমার ক্যাব বুকিংটি বাতিল করছি